না আগে আমি যোগব্যায়াম করতাম না এমনিই স্কুল কলেজ যেতাম টেতাম সেটাতেই হাঁটা অনেক সময় পেতাম না তা রামদেব বাবাজি আসার পর থেকেই আমি যোগব্যায়ামটা করি তা সেটা আগে করতাম এখন চাপে অতটা পড়তে পারি না কিন্তু ইদানিং আমি আবার শুরু করেছি কেন সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে শরীরের অনেক উদ্বেগ দেখা যায় যার জন্যে সেটা রিমুভ করার জন্য যোগব্যায়ামটা করা খুবই দরকার আর আমার যেহেতু আমার মায়ের মা হচ্ছে আর্থারাইটিসের পেশেন্ট ওনার হাটুর প্রবলেম আছে তা আমারও রিসেন্ট মাস দুয়েক ধরে দেখছি সেটা তা অনেক সময় থাকে না ব্লাড কানেকশানে থাকলে এই জিনিসটা জেনারেশান ওয়াইজ হয়ে যায় তা তার জন্য আমি গত ছ সাত মাস হলো আমি আবার যোগব্যায়ামটা শুরু করেছি কাজের তুলনায় করতে পারতাম না কিন্তু এখন সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠে কোনো দিন দেরিও হয়ে যায় ছটাও বেজে যায় উঠে আমি আগে যোগব্যায়ামটা করি তারপর বিস্নার থেকে বেরোই হ্যাঁ কেন আমার মনে হয় ওইটুখানি যোগব্যায়াম করাতে আমার অনেকটাই শরীরের ব্যথা বা হাতে পায়ে ব্যথাগুলো রিলিফ হয়েছে ওইটা করি বলেই আমি সারাদিন কাজকর্মও ভালোভাবে করতে পারি আর সারাদিন বেশ ফ্রেশ লাগে শরীরটাকে হুম তার জন্য যোগব্যায়ামটা খুবই দরকার এবং আমি সবাইকেই বলি যোগব্যায়াম করতে এমনকি আমার হাজব্যান্ডকেও বলি ও সকালবেলা উঠে যোগব্যায়াম করে তারপর বেরোয় কেন আজকাল যা দৌড়ভাগের সময় সেই সময় নিজেকে ঠিক না রাখলে কোনো কিছুই হবে না আগে নিজেকে সুস্থ রাখতে হবে হ্যাঁ নিজেকে যদি সুস্থ না রাখা যায় তাহলে খুবই মুশকিল ওই মাসের মধ্যে প্রায় দিনই ডাক্তারের চেম্বারে গিয়ে লাইন দেওয়া ওই জন্য যোগব্যায়ামের দ্বারা নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি আর সবারই উচিত যোগব্যায়ামটা করা